হ্যাঁ বল ও আমি তো বোস ইনস্টিটিউটের সম্বন্ধে বলছিলাম ওখানে ভর্তি হবো অ্যাকচুয়ালি মামার চেনা পরিচয় ছিল ওই জন্য হ্যাঁ খরচা তো অনেকই আছে কারণ তা মামার যদি রেফারেন্সে যাই তাও হয়তো একটু কমবে বাট ইচ্ছা আছে ওখানে ভর্তি হওয়া মানে ড্রিম বলতে পারি ড্রিম কলেজ বা ওই ড্রিম ইনস্টিটিউট কিন্তু ব্যাপারটা হচ্ছে খরচাটা অনেক জানি না বাবা মানবে কি না বাট ইচ্ছে যে আছে ওখান থেকে কোয়ালিফাইড হয়ে বেরনোর এবার তোর ব্যাপারটা কী আচ্ছা আচ্ছা কিন্তু ওই ফিজটাই ব্যাপার এবার ওখানকার ক্যাম্পাসটাই বা কীরকম ওখানে যে টিচাররা আছে তারাই বা কীরকম হবে ওটাও একটা ব্যাপার আছে কারণ সব জায়গায় তো মানে একটু তো দূর হবে না আমাদের বাড়ি থেকে আর মা বাবা বা মানবে কি না ফিজের তো একটা ব্যাপার আছে একটু দূর হবে তার পরে এমনি তো ছোট থেকে কোথাও যেতে দেয় না সেরকম একটা ওটা একটা ব্যাপার আছে ওই নিয়ে তো কী করা যায় দেখি বাড়িতে কথা বলেছি এমনি এবার মামাকে বলছি এবার তুমি একটু বলো বাড়িতে তাহলে মানে মামার যেহেতু চেনা পরিচয় ওর জন্য হয়তো একটু ছাড়তে পারে এবার তুই কি বাড়িতে বলেছিস আচ্ছা আচ্ছা মানে পুরো আমার উপর ডিপেন্ড হ্যাঁ হ্যাঁ সবটাই জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কাকু কাকি পুরো আমার উপর ডিপেন্ড ঠিক আছে আমি বলে দেখছি যদি তুইও বাড়িতে বল আমি মামার সাথে একটু আলোচনা করে নিই যদি আমি ভর্তি হই তাহলে আমার দিক দিয়ে যদি ফিজের ব্যাপারটা একটু কমে তোর দিক দিয়ে যদি কমতে পারে তাহলে আমি সেই ব্যাপারে তাহলে কথা বলব ঠিক আছে ঠিক আছে রে টাটা ওই মা ডাকছে খেতে যাব খেতে যাব হ্যাঁ রাখছি রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরে ফোন করে জানিয়ে দেবো রাখছি